ন লাখ কুড়ি হাজার তিনশো ছাব্বিশ সাত লাখ দশ হাজার চারশো কুড়ি আট লাখ পনেরো হাজার দুশো তিরিশ ছ লাখ তিরিশ হাজার একশো পনেরো তিন লাখ চল্লিশ হাজার পাঁচশো বারো